হ্যাঁ দিদি বলছি আপনি নার্সিংহোম থেকে নার্সিংহোম থেকে বলছেন তো হ্যাঁ হ্যাঁ বলছি আমার বাচ্চার খুব জ্বর হচ্ছে আমার মা ডাক্তারকে দেখিয়েছিলাম উনি বললেন আপনার নার্সিংহোমে কথা বলেও অ্যাডমিট করানোর জন্য চার পাঁচ দিন ধরে খুব জ্বর নামছে না তো উনি পেয়ে রেফার করলেন আপনাদের নার্সিংহোমের ব্যাপারটা তো সে ওই কখন কখন আসতে হবে একটু বলতে পারবেন কখন আসবো বা কী ফরম্যালিটি হবে একটু ডিটেলসে যদি জানতে পারি না না মানে বো শুয়ে মানে শুয়েছিল একটু জ্বরের ওষুধ খাইয়েছি তো ওইট একটু ঠিক আছে বসে মানে খেলাধুলা ছট মানে চুপচাপই আছে আর কি একটু জ্বর গায়ে গায়ে হালকা জ্বর আছে হুম হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও অনেক দিন ধরেই হচ্ছে বলুন বলুন আর আচ্ছা আচ্ছা হ্যাঁ এমনি এমনিতেও মানে ডক্টর কখন আসবেন কিছু জানেন মানে যদি বেশিক্ষণ তো বাচ্চা রাখা যাবে না

আচ্ছা আর বেড অ্যাভেলেবেল আছে তো মানে এমন না কি বাচ্চা তো একটু বেশিক্ষণ বসে থাকতে পারবে না ও একটু শুয়ে শুয়েই থাকছে গায়ে জ্বর ওঠা নামা হচ্ছে বুঝতে পারছেন তো বাচ্চার কান্ডিশান হুম আচ্ছা আর একটা দিদি বলবো কিরকম খরচা পড়বে একটু বলতে পারবেন তাহলে সেই হিসাবে আমরা এটা অ্যারেঞ্জ করতাম

হ্যাঁ ওই বেড ভাড়াটা

হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দিদি